কীভাবে পরিবহণ এবং ভ্রমণ বিকল্পগুলিতে অভিগমন আপনার জীবনযাত্রার মানকে প্রভাবিত করেছে আমার ভ্রমণ বা অভিগমনকে প্রভাবিত করেছে যখন আমি বেড়াতে যাই না আমার বন্ধুবান্ধবরা কোথাও বেড়াতে গিয়েছিল সেখানে আমার বন্ধুবান্ধব বান্ধবরা বেড়িয়ে এসে আমাকে অনেক গল্প শুনিয়েছে যে বলেছে এখানে খাওয়া দাওয়া ভালো সকালে গিয়ে মুড়ি খাওয়ানো হয় কিছু ভালোমন্দ খাওয়ানো হয় তার পরে তারা যে মজাটা করে সেখানে গিয়ে ঘুরতে যায় ঝরনা দেখে এবং নানান ধরনের মন্দির দেখে তার পরে মন্দির দেখার পর কিছু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর আবার ঘুরতে যায় এবং জলে সুইমিং পুলে চান করে সে মজা আমাকে প্রভাবিত করেছে এবং আমি ফোনে সার্চ করে দেখেছি সত্যি খুবই মজার দৃশ্য এগুলো আমাকে প্রভাবিত করেছে এরকম বন্ধুবান্ধবদের বলাতে পরিবহণের নতুন ধরন কী কী যা আগে ছিল না আগে ছিল না আগে যদি কোনো গাড়িতে করে ট্যুরে যেতাম সেখানে সেই গাড়িতেই ঘোরাত এবং অন্যান্য জায়গা আর ঘোরাত না সেখানে তেমন কিছু ছিল না এখন দিনকে দিন উন্নত হচ্ছে তাই পরিবর্তিত হয়েছে সেখানে কিছু টোটো গাড়ি কিংবা কোনো মারুতি বোলেরো রাখা থাকে সেখানে কিছু টাকা নিয়ে সেখানে আরও দু তিন জায়গা ঘোরায় যাতে আমরা মজাটা আরও ভালোভাবে উপভোগ করতে পারি সেই জন্য আমাকে ট্যুরে যেতে বা ভ্রমণে যেতে খুবই ভালো লাগে এবং আমাকে উৎসাহী করে তোলে এর পরে ট্যুরে যাওয়ার জন্য